ঝাড়গ্রাম জেলায় এখনো এই জেলা অনেক পিছিয়ে পো আছে তো এখানকার অনেক উন্নয়ন কর্মসূচি করা হচ্ছে অনেক উদ্যোগ করা হচ্ছে যাতে এই জেলাটা এগিয়ে যায় যেমন শিক্ষার দিক থেকে যদি দেখা যায় অনেক গ্রামে অনেক বিদ্যালয় নেই বাচ্চারা পড়তে পারছে না তারা শিক্ষা নিতে পারছে না তার জন্য স্কুল করা হচ্ছে তবে এখনো আরো বেশি করেও করা দরকার এবং এখানে স্বাস্থ্য সেবাও যেমন হাসপাতাল অনেক দূরে দূরে আছে মানুষের যাতায়াত ব্যবস্থাটাও খুব খারাপ হয়তো কোনো জায়গা এমনও আছে যেখানে বাস যাবে সকালে একটা বিকেলে একটা যারা কোথাও যেতে চাইবে কোনো সময় যেতে পারবে না এবং ভাড়াটাও অনেক বেশি পড়ে তো এইগুলো সমস্যা তারপরে এখানেকার মানুষ অনেক দারিদ্রও আছে যেমন এখানকার দারিদ্র মেটানোর জন্য সরকার অনেক তাদেরকে সাহায্য করছে তাছাড়াও তারা যেমন এখানে অনেকভাবে অনেক দিকে বনের দিকে যারা গ্রামে মানুষ বাস করে তাদের জন্য এখানে অনেক পর্যটনকেন্দ্রও করা হচ্ছে সরকার চেষ্টা করছে মানুষকে আরও উন্নত করার এবং নারীদেরকেও অনেক ক্ষমতা দেওয়া হচ্ছে তাদেরকে এসএসজি গ্রুপের মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করানো হচ্ছে তাছাড়া এই মানুষদের সুবিদার্থে সরকারি অনেক স্কিম আছে যেমন তাদেরকে পানীয় জলের কর্মসূচি দেওয়া হচ্ছে সেখানকার জলের সমস্যা সমাধানের জন্য তারপরে যেটা জব কার্ডের কাজ দেওয়া হচ্ছে একশো দিনের কাজ যাতে মানুষ কাজ করে কিছু টাকা পায় সংসার চালাতে পারে তাও তাছাড়া বাচ্চাদের পড়াশুনা করার জন্য আইসিডিএস সেন্টার খোলা হচ্ছে যেখানে ফ্রিতে খিচুড়ি পাবে বাচ্চারা ফ্রিতে পাঁচ বছর বয়স পর্যন্ত পড়াশুনো করতে পারবে তো এগুলোর মাধ্যমে ঝাড়গাম জেলা উন্নত হচ্ছে